আমি একটা চুড়িদার কিনেছি চুড়িদারটা একদম মানে মানে এতটুকুও পরে আরাম নেই রঙ উঠে গেছে খসখসে আর প্রচণ্ড পাতলা চুড়িদারটা কিনা আমার ঠিক হয়নি